পশ্চিমবঙ্গের ভেতরই সাঁওতাল অধ্যুষিত একটি গ্রামে আমার ভ্রমণ করার এবং বেশ কিছু দিন তাদের সাথে তাদের সংস্কৃতির সাথে কাটানোর সুযোগ হয়েছে সেখানে সত্যি মানিয়ে চলতে গিয়ে একটু সমস্যা হয়েছে আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের সাথে তাদের নিত্যনৈমিত্তিক জীবনধারা এবং কর্মপ্রণালীর একটি বিস্তর ফারাক রয়েছে যেই ফারাক মানিয়ে নেওয়াও একটু দুষ্কর প্রথম দিকে মনে হলেও পরবর্তী ক্ষেত্রে সেটাকে মানিয়ে নিয়েছি এবং তাদের ভাষা নতুন করে শিখতে কষ্ট হলেও নতুন কিছু শেখা বা নতুন কিছু জানার আগ্রহ বরাবরের থাকার জন্য তাদের সংস্কৃতির দিক আরও জানতে সংস্কৃতি সম্পর্কে আরও মূল্যায়ন করার ক্ষেত্রে তাদের ভাষা এবং তাদের যে যোগাযোগ পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে বিস্তর একটি ধারণা হয়েছে যে ধারণা আজও সাঁওতাল অধ্যুষিত কোনও উপজাতি অধ্যুষিত কোনও গ্রাম বা এলাকায় যদি যাই আগেও আমাকে অনেক সাহায্য করে কারণ তাদের সেই জীবনযাত্রার মান আমাকে নতুন করে সমাজের প্রত্যেকটা স্তরের যে নিজস্বতা রয়েছে সে সম্পর্কে একটি বহুল ব্যবহৃত এবং মানে ভীষণ ধরনের উপযোগী একটি সুচিন্তিত সুপরিকল্পিত ধারণা দিয়েছে